হ্যাঁ বলুন মেয়েটার বয়স কতো ও এই মেয়েটা না কি আর হচ্ছে কতো দিন ধরে জ্বর হচ্ছে হুম ওষুধ খাইয়েছেন এর আগেই হুম আবার আসছে হুম আর এর সঙ্গে আর কোনো সিমটম আছে না কি কোনো প্রবলেম হচ্ছে আর কিছু সঙ্গে গা বমি বমি বা মাথা ব্যথা অন্য কিছু নেই তো আচ্ছা আপনি অপেক্ষা করুন আমাদের ডক্টর আছেন উনি আসবেন আর আমি অ্যাডমিশানের ব্যবস্থা করছি আর এর সঙ্গে যা যা লাগবে ধরুন ব্লাড টেস্ট বা যা যা করতে হবে আমরা তা সবই লিখে দেবো আর হচ্ছে সবই করে নেবো আর হচ্ছে এনার গার্জেন হিসাবে আপনি এসেছেন তাই তো আপনাকেও কিছু সিগনেচার আগে করতে হবে আপনাকেও কিছু সিগনেচারের আগে করতে হবে অ্যাডমিশানের জন্য আর হসপিটালের কিছু রুলস আছে তো সেগুলো করিয়ে আমরাই করিয়ে নেবো আপনি হচ্ছে পেশেন্ট নিয়ে দাঁড়ান থাহলে অপেক্ষা করুন তারপর ঠিক আছে না আমার মনে হচ্ছে ভয়ের কিছু কারণ নেই হুম ভয়ের কিছু কারণ নেই এমনি নর্মাল ও ওয়েদার চেঞ্জ বা ভাইরাল ফিভারও হতে পারে ও ঠিক হয়ে যাবে প্রবলেম নেই ও ও একটু ট্রিটমেন্ট করিয়ে দিলেই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ উনি আসছেন হ্যাঁ ওইটা আরোও কিছু পেশেন্ট আছে দেখে উনি আসবেন ডিউটিতে আছেন উনি বাকি পেশেন্টগুলো দেখে তারপরে আসবেন হ্যাঁ উনি চাইল্ড স্পেশালিস্ট আজকে চাইল্ড স্পেশালিস্টই আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম

সময় বেশি নষ্ট না করাই ভালো হ্যাঁ তিন দিন হয়ে গেছে তার পরে ওই টেস্ট করিয়ে নিয়ে তার পরে ট্রিটমেন্ট করাটাই বেটার ও যেহেতু অন্য কোনো সিমটম নেই সেহেতু ভয়ের কোনো কারণ নেই যদি আদারস অন্য কিছু থাকতো

অ্যান্টিবায়োটিকটা কি তিন দিনই চলছে এই তিন দিনই যে তিন দিন হচ্ছে এ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো করেছেন অপেক্ষা করুন আর আপনিও বসুন ডক্টর চলে আসবে ঠিক আছে হ্যাঁ তো এখানে বসুন হ্যাঁ